আমি আমার পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবারই রান্না করি সেদ্ধ ঝোল সেদ্ধ ঝোল করতে লাউ ডাটা বেগুন আলু পেঁপে গাজর সব দিয়ে একটা সেদ্ধ ঝোল করি পাতলা মাছের ঝোল করি এবং রাত্রের দিকে রুটি অল্প কিছু হালকা ভাজা বা কোনো সবজি হালকা করে করে দিই আমি রান্নায় তেল মশলা খুবই কম দিই যাতে করে পেটের সমস্যা গ্যাস অম্বল না হয় এইদিকে আমি খুব খেয়াল রাখি আমি আমার পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবারই রান্না করি